ঝাড়গ্রাম জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠান তো অনেকই আছে যেমন স্কুল বড়ো বড়ো কলেজ এছাড়া বিভিন্ন বিভিন্ন ল্যাব বা ডাক্তারি পদ্ধতি শেখার জায়গা মেডিকেল এই সমস্ত সমস্ত জিনিসই ঝাড়গ্রাম জেলার মধ্যে আছে তাছাড়া এখানকার রাজ কলেজ তো খুবই নামকরা এবং বাইরেও বহু স্টুডেন্ট এখান থেকে আসে এবং শিক্ষা লাভ করে যায়